আমার পরিবারে পুরুষেরা রান্না করে মহিলারাও রান্না করে পুরুষেরা রান্না করে ডাল ভাত তরি তরকারি আর মহিলারা সমস্ত রকমই রান্না করে মহিলাদের রান্না করাই শুধু কাজ নয় মহিলারা বাইরে যেয়েও কাজ করে এবং বাইরের কাজ তারা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে এসে বাড়িতে এসে মহিলারাও সম্পূর্ণ কাজ শেষ করে বাড়ির কাজ করে এবং বাচ্চা সামলায় পরিবারের সকল লোকজনের আশা আকাঙ্খা মেটায় এবং বাইরে গিয়ে চাকরি করে সেই চাকরির পয়সা এনেও সে সংসারে দেয় সেই সংসার চলে এবং মহিলাদের কাজ যে শুধুমাত্র রান্না করা তা কিন্তু নয় মহিলারা বাইরেরও কাজ করে এবং ঘরেরও কাজ করে সে পরিবারকে সময় দেয় পরিবারের সঙ্গে সে বেড়াতে যায় আর রান্না করা তা মেয়েদের হল প্যাশন আর পুরুষদের রান্না করাটা খুব একটা কঠিন ব্যাপার হয় কারণ পুরুষেরা সাধারণত রান্না করে না পুরুষেরা রান্না করে করে না বলাটা ভুল হয় কারণ করে করে বলতে সেটা যারা চাকরি সূত্রে রান্না করে বলতে এই যে বড় বড় রেস্তোরাঁ বা হোটেলে যারা রান্না করে শেফেরা তারা রান্না করে পুরুষ পরিবারের জন্য তারা রান্না করে খুব কম কিন্তু বাইরের জন্য রান্না করে পরিবারের তারা চাকরি সূত্রে রান্না করতে পছন্দ করে পরিবারে রান্না করে খুব কম আমাদের পরিবারে রান্না করে অনেক পুরুষ যেমন হচ্ছে যে বাবা কাকু জেঠু সবাই রান্না করে এবং আমার হাজব্যাণ্ডও রান্না করে কিছু কিছু রান্না থাকে যেগুলো সে করে থাকে